স্বাস্থ্য এবং ফিটনেসের জন্য সাঁতারের সুবিধাগুলি কী কী এবং কীভাবে সাঁতার সা শ্বাস নিয়ন্ত্রণে সাহায্য করে যেমন স্বাস্থ্য ও ফিটনেসের জন্য সাঁতারের সুবিধাগুলো হলো যেমন স্বাস্থ্য নিয়মিত ব্যায়াম এর কাজ করে বা কোন নিয়মিত ব্যায়ামের কাজ করার ফলে ব্যায়ামজনিত যেসব সমস্যাগুলো হয় যেমন হাড়ের খটকা লাগা বা তারপর ও শরীরে নানা অঙ্গপ্রত্যঙ্গের ব্যথা হওয়া ইত্যাদি এসবগুলো ব্যায়াম করার মাধ্যমে সেরে যায় ফলে ব্যায়ামের বিকল্প যে সাঁতার সে সাঁতার কাটলেও সেই সব সমস্ত ব্যায়াম এর কাজ হয়ে যায় বা ব্যায়ামজনিত দুর্ঘটনার জন্য যেসব যন্ত্রণাগুলো হয় সেগুলোও কা সে কেটে যায় এবং সাঁতার শ্বাস নিয়ন্ত্রণে সাহায্য করে অবশ্যই কেননা যখন ডু যখন জলের নিচে দিয়ে এবার ডুবো সাঁতার দেওয়া হয় তখন মানুষ শ্বাস রোধ করে সেই জলের ভিতর দিয়ে সাঁতার কেটে এক জায়গায় ডুব দিয়ে আরেক জায়গায় এগিয়ে ওঠে সেই সময় তাদেরকে শ্বাস ধরে রাখতে হয় এই শ্বাস ধরে রাখার ফলে যারা ও ওইটি করার ফলে তাদের প্র্যাকটিস হয়ে গিয়েছে শ্বাস নিয়ন্ত্রণ করা এভাবে শ্বাস নিয়ন্ত্রণে সাহায্য করে সাঁতার